এটা কি মা শীতলা হোটেল আমি দুটোর সময় চারজনের খাবার চাইছি আমার চারজনের খাবার লাগবে যেমন মাছ ভাত আলু পোস্ত আর আমার ঠিকানা হল বাগমারী প্রাইমারি স্কুল